বিভিন্ন ধরণের নৈতিক পশুপালনের মধ্যে পোলট্রিকেই আমার নৈতিক পশুপালন হিসাবে ধার্য করেছি বিভিন্ন পোলট্রির ধরণের বিভিন্ন ধরণের মুরগি বিভিন্ন ধরণের হাইব্রিড মুরগি বিভিন্ন ধরণের বিভিন্ন প্রজাতির মুরগি আমরা পালন করে থাকি এই পশুপালনের মধ্যে এর মাধ্যমে বিভিন্ন সংস্থা যদি আমাদেরকে কিছু সাহায্য করে থাকেন তবে আমি ব্যবসাটা আমি আরো উন্নত করতে পারবো পশুপালনের এরিয়াটা আরো বড়ো করতে পারবো তাই আমি সবসময় লক্ষ্য রাখবো সরকারের কাছে আমার একটা আবেদন এই পোল্ট্রি ফার্মটিকে যাতে আমি সুষ্ঠভাবে পরিচালনা করতে পারি তার ব্যবস্থা সুপরিকল্পিতভাবে করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো তাই আমার একটা আবেদন কিছুটা সুপারিশ থাকলে এই পেশাটিকে আমি আরো ভালো এবং সহজ করে তুলতে পারবো দৈনন্দিন জীবনের ক্ষেত্রে